আমি বলছিলাম আপনি কি দুধ দেন

আমি বলছিলাম আমার বাড়িতে একটু অনুষ্ঠান আছে ঠাকুর পুজো উপলক্ষ্যে সেইজন্য পায়েসের জন্য আমার হচ্ছে দুধ পাঁচ লিটার দুধ লাগবে আপনি কি দিতে পারবেন দিতে হবে ওইটা হচ্ছে বাইশে জুন দিতে হবে আমাকে দুধটা হ্যাঁ বাইশে জুন আমাকে দুধটা দিতে হবে না আমি তো কাজের চাপে থাকবো যেতে তো পারবো না আমার বাড়ির লোকও তো কেউ যেতে পারবে না আপনি এসে দুধটা একটু পৌঁছে দিয়ে যাবেন না হ্যাঁ আপনি বলুন কত করে দুধের এখন লিটার দিচ্ছেন আমি পাঁচ লিটার নিচ্ছি কিছু কি কম হবে না আমি বলছিলাম আপনার দুধে কোনো তো ভেজাল নেই তো পিওর দুধ তো দুধে জল মেশান নাকি বেশি জল জল ও হ্যাঁ আমি বলছিলাম যদি আপনি যদি দুধে আমি দুধে আপনি জল মেশান সেই দুধটা তো আমাদের পুষ্টিকরের জন্য মানে পুষ্টি থাকেই না দুধের মধ্যে দুধের মানে সেই দুধটার মধ্যেই পুষ্টি বাড়ানোর জন্য আপনি কোনো কেমিক্যাল আয়রণ মেশান নাকি এরকম সিস্টেম থাকে নাকি আপনার বলছিলাম আর একটু বলতে পারবে আর এক জায়গায় এরকম পুজো উপলক্ষ্যে দুধ অর্ডার আছে আপনি কি দিতে পারবেন আমাকে বলছিলো হ্যাঁ লাগবে বলতে পিয়ার ডাঙ্গায় ওই পিয়ার ডাঙ্গা প্রসাদপুর ওই জায়গাটার মধ্যে মানে মাঝামাঝি জায়গা ওখানে লাগবে দুধ লাগবে দশ লিটার দুধ লাগবে আপনি কি দিতে পারবেন লাগবে ঐ ঐ দিনেই লাগবে আপনাকেই ডেলিভারি করতে হবে ডেলিভারি চার্জ আপনি যা নেবেন সে হ্যাঁ আর ডেলিভারি চার্জ করতে আপনি কত নিচ্ছেন প্রত্যেক লিটারে তার মানে আমি পাঁচ লিটার নিচ্ছি মানে আমার দশ টাকা ডেলিভারি চার্জ আমি শুনেওছিলাম আপনার আপনার ওখান থেকে অনেক নাকি দুধ ওর্ডার করে আপনি বাড়িতে পৌঁছে দেন ঐ জন্যেই আপনাকে ফোন করেছিলাম ঠিক আছে ধন্যবাদ